হ্যালো হ্যাঁ বলুন ও হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবারে আমিও আপনাকে ফোন করব বলে ভুলে গিয়েছিলাম ওখানে আমাদের এখানে যত ছাত্র ছাত্রী ছিল তার মধ্যে সবচেয়ে ভালো করেছে আপনার মেয়ে খুব সুন্দর নাচ করেছে এবং খুব খুব সুন্দরভাবে ও কবিতা বলেছে আপনাকে ফোন করাই হয়নি ভুলে গিয়েছিলাম তো আমি আপনাকে এই জন্যই ফোন করতাম কারণ আমাদের স্কুল থেকে আরেক জায়গায় কবিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য সেখানে আপনার মেয়ে যেহেতু প্রথম হয়েছে এবারে আপনাকে বলছি আপনার মেয়েকে কি আপনি নিয়ে যেতে পারবেন সেই জায়গায় আমাদের সাথে হ্যাঁ এবারে তেমন তো কিছু ভয় বলে দেখলাম না তবে আমরা একটা সহজ যোগই দিয়েছিলাম সেই জন্য হয়তো তো বাইরে গেলে হয়তো সেখানে আপনারা বাবা মায়েরা যদি থাকেন তো সেখানে হয়তো আপনার মেয়ে ভয় পাবে না মনে হচ্ছে বাইরে আছে আর এই তো আর তিন দিন হ্যাঁ হ্যাঁ সব ওই ওরকম সব রকম ব্যবস্থা আমাদের শুধু আপনারা অভিভাবকরা মেয়ের সাথে গেলেই হবে আর কি একটু দেখে রাখবেন চোখে চোখে নয়তো খাওয়া দাওয়া সব রকম আমাদেরই দায়িত্ব থাকবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসবেন তাহলে